হ্যালো হ্যাঁ আমি হ্যাঁ আমি রিয়ার মা বলছি

বলুন হ্যাঁ এ তো ভালো প্রস্তাব ঠিক আছে ঠিক আছে এটা তো ভালো প্রস্তাব হ্যাঁ এতে তো ছেলে মেয়েদের গ্রোথ ভালো হবে বা এক্সট্রা টাইম পড়বে আমার থেকে আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই কেননা ওই সময়টা আপনি কি প্রতিদিনই করাবেন ক্লাসটা আচ্ছা আমার হ্যাঁ বলছি যে আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই তবে হচ্ছে মেয়ের ওই বৃহস্পতিবারটা পাঁচটার দিকে আপনার একটু মানে গানের ক্লাস আছে আর কি আপনার স্কুল তো চারটেয় ছুটি হয় তাই তো হ্যাঁ বাড়ি আসে দেখি হ্যাঁ বাড়ি আসে চারটে তো আপনি আপনি ওই এক কাজ করুন না আপনারা একটা ডিসিশান নিন ওটা তিনটে পঁয়তাল্লিশ থেকে ক্লাসটা শুরু করে দিন না যেটা এক্সট্রা করাবেন বলছেন হ্যাঁ ওটা তাহলে হুম হ্যাঁ ঠিক আছে আমার আর এতে এতে তো আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে দশ মিনিট আগে ছেড়ে দেবেন আর তাছাড়া মেয়েকে আমিই তো দিতেও যাই বা নিয়েও আসি সঙ্গে করে হ্যাঁ ঠিক আছে আমার আমি নিয়ে গিয়ে হ্যাঁ এটা তো খুবই ভালো আমি আগেই বললাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হুম তাহলে কবে থেকে ক্লাসটা শুরু করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম ধন্যবাদ হ্যাঁ রাখ হ্যাঁ রাখুন রাখুন